পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে শেখার অনেক কিছু বিষয় আছে তার মধ্যে কয়েকটি হল ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং পড়ে আমরা সাধারণ মানুষকে বোঝাতে পারি কীভাবে বিদ্যুতের অপচয় না করতে হয় এছাড়াও সরকারের ক্ষেত্রে আমরা অনেকভাবে উপকৃত করতে পারি কীভাবে বিদ্যুৎয়ের সৎ ব্যবহার করতে হয় কীভাবে বিদ্যুৎটা আরও উন্নতি করা যায় এছাড়া এগ্রিকালচার নিয়ে পড়ে আমরা সাধারণ মানুষকে বোঝাতে পারি কীভাবে চাষ বাস ভালোভাবে করা যায় কীভাবে ফলন বাড়ানো যায় কীভাবে পোকার হাত থেকে আমরা ফসলকে রক্ষা করবো এইভাবে আমরা ফসল ফলানো বা ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে পশ্চিম মেদিনীপুর জেলাকে অনেকভাবে উপকৃত করতে পারি আর আমার কাছাকাছি কোচিং সেন্টার মেদিনীপুরে আছে রাইস এডুকেসান এডুকেসান যেগুলো থেকে খুবই যত্ন সহকারে পড়াশোনা করানো হয় সরকারি স্কুলগুলোতে ভালোভাবে পড়াশোনা করানো হয় এখানকার শিক্ষকরা খুবই আগ্রহ নিয়ে পড়াশোনা করান এছাড়া যদিও বলি গ্রামীণ হাসপাতাল যেমন আছে গ্রামীণ হাসপাতাল মহর গ্রামীণ হাসপাতাল ব্লক গ্রামীণ হাসপাতাল এখান এখানকার স্টাফেরা খুবই যত্নবান তারা কোনো রোগীকে খুবই যত্ন সহকারে তাদেরকে ইঞ্জেকশান দেওয়া তাদের খাবার দাবারের খোঁজ রাখা তাদেরকে সঠিক সময়ে ওষুধ দেওয়া সবটার খোঁজ রাখেন এবং খুব যত্নভাবে একটা রোগীকে খুব ভালোভাবে সারিয়ে তোলেন